হ্যালো

হ্যাঁ বো বলছি এই তুই ওই হুগলি কলেজেই ভর্তি হয়েছিস ও তা এখন ক্লাস হচ্ছে যাচ্ছিস ও বই কিনেছিস না টিউশন যাচ্ছিস নোটস নিয়ে পড়ছিস হুম তা ক্লাস হচ্ছে কটা করে ক্লাস হচ্ছে এখন আর ইয়ে ফার্স্ট সেমিস্টার কবে কত তারিখ নাগাদ কী মাসে হবে বলেছে কিছু ও আচ্ছা আমিও তো ওখানেই যাই ওই কলেজেই কই তোর সঙ্গে কোনোদিন দেখা হয়নি তো ও আমিও তো যাই আমাদের এখন ঠিকমতো ক্লাস হয় না ওই একটা আধটা ক্লাস হয় ওই জন্যে অল্প যাই আমি না না এবার তাহলে যেদিন যাব ফোন করব তোর সঙ্গে দেখা করব হুঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম